হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো সিরাজুল বলছেন আমি রহিম বলছি বলছি আপনি বারাসত নার্সিং হোম থেকে বলছেন হ্যাঁ বলছি আমার ছেলে আসলে ওখানে অপারেশান আছে আর কি কালকে তো ওখানে ওর গলব্লাডারে স্টোন হয়েছে আর কি তো আমি ডক্টর টি কে বিশ্বাসকে দেখিয়েছি উনি ওখানেই বললেন ভর্তি করতে এবং আমার ছেলে বর্তমানে ওখানেই ভর্তি আছে আমি আমি এখন বাড়িতে আছি তো তো আমার যেতে একটু সময় লাগবে তো কালকে স্যার ওই সাড়ে আটটা রাত্রি সাড়ে আটটা নাগাদ স্যার বলেছেন ও টিতে নিয়ে যাবেন তো আমাকে কী কী করতে হবে একটু বললে আমাকে ডিটেলসে ভালো হয় আর কি হ্যাঁ আমি জানতে চাইছি যে ডাক্তারবাবু ওই টাইমেই আসবেন কি আর ওই টাইমেই কি সব হয়ে যাবে না আমাকে কখন কী পৌঁছতে হবে একটু বললে তো ভালো হতো আসলে বাবা হিসেবে তো ওখানে থাকতে হবে না তাহলে কালকে দুপুরে কটার দিকে যাব স্যার আচ্ছা আচ্ছা আর স্যার বলতে পারবেন ওই একটু মেডিসিনের ব্যাপারটা মানে কত টাকার কী মেডিসিন লাগবে অতটা তো স্যার পয়সাই নার্সিং হোমের কী ব্যাপারটা একটু যদি স্যারের সাথে কথা বলে একটু স্যার কিছু ব্যবস্থা করা যেত সরকারের তরফ থেকে যেহেতু বর্তমানে স্কিম চলছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডার থেকে এই কারণে স্যার একটু দেখবেন না যদি আপনাদের নার্সিং হোম থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় যেহেতু অপারেশান চলছে সেই কারণে বলছি স্যার আর কি হ্যাঁ হ্যাঁ বলেছেন যে ওই আশি নব্বই হাজারের মধ্যে হয়ে যাবে তো আমার কাছে কার্ড আছে আর কি সরকারের স্বাস্থ্য সাথী কার্ড তো সেই কার্ডের মাধ্যমে একটু আপনাদের নার্সিং হোমে পাওয়া যাবে তো ওই সুযোগ সুবিধাটা ওটাই জানতে চাইছিলাম আর কি স্যার আচ্ছা স্যার আচ্ছা স্যার ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে স্যার আমি কালকে সকালের দিকে পৌঁছে যাচ্ছি দুপুরের দিকে আর আমি আমার ছেলেকে যেহেতু ভর্তি করেছি আমি আমার পরিবারসহ ওখানে পৌঁছে যাব স্যার থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার হুম রাখছি স্যার হ্যাঁ